ফার্স্ট সকালে ঘুম থেকে ওঠার পরে টি ভি দেখার তো সময় হয় না যখন গাড়িতে করে যাই তখন আনন্দবাজার হোক পত্রিকা হোক রো খবরের একটা পেপার নিয়ে নিলাম নিয়ে গাড়িতে যেতে যেতে যতটুকু গাড়িতে সময় পাই ততটুকু পেপার পেপার পড়া হয় পেপার পেপার পড়ে এবার অফিসে যাওয়ার পর অফিসে কাজকর্ম করতে করতে অনেক সময় ল্যাপটপেও কিছু কম্পিউটারে কিছুও খবর দেখে নেওয়া যায় খবর ক্যাচ করে নেওয়া যায় তার পরে তোমার এবারে টিফিন টাইমে কিছুটা দেখলাম বা টিফিন পিফিন করার পরে রেস্ট টাইমে তখনও আমরা খবরের পেপার থাকে তখনও পড়ে নিই নেওয়ার পরে এবারে অফিস ফফিস করে এবার ডিউটি কমপ্লিট করে যখন আসলাম তখনও গাড়িতে কিছুটা বাকি থাকলে সেই খবরগুলো পড়ে নিলাম নিয়ে যখন বাড়িতে এসে হাত পা ধুয়ে মুখ ফুক এ করে তখন এবারে আমরা টি ভিটা চালিয়ে দিয়ে তখন এই খবরগুলো আমরা দেখি দেখার পরে এই খবরগুলো দেখি এগুলোই শুনতে ভালো লাগে দেশ বিদেশে খবর শুনতে আমাদের সকলেরই ভালো লাগে কোথায় কী হচ্ছে না হচ্ছে এইসব খবর আমাদের খুব ভালোও লাগে সকলকেও গল্প করা যায় অমুক কোথায় কী হয়েছে না হয়েছে সেখানে তো আমরা দেখতে পাব না যার জন্য এইসব টি ভিতে খবর দেখলে আমরা এসে বলে দিতে পারি যে অনেকে দু দিন তিন দিন পরে খবর পায় আমরা খবরগুলো দেখলে কারেন্ট খবর লাইভগুলো দেখলে সেইগুলো আমরা আগে তাড়াতাড়ি খবরগুলো পেয়ে যাই সেখানে সকলকে খবরগুলো দিলে দেওয়াও যায় সুবিধাও হয়